পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের খেলাধুলা রয়েছে পশ্চিমবঙ্গে বিভিন্ন বড়ো বড়ো খেলোয়াড়ও রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গে বিভি পশ্চিমবঙ্গে এ সমস্ত খেলাধুলা বা খেলোয়াড়দের সুবিধার্থে বিভিন্ন ধরনের বিভিন্ন বা আমি অভ্যাসের বিভিন্ন জায়গা রয়েছে এছাড়াও বিভিন্ন খেলার মাঠ রয়েছে যেখানে খেলাধু যেখানে হ্যাঁ বড়ো বড়ো খেলোয়াড়েরা খেলাধুলা করে এছাড়াও যে সমস্ত অলিম্পিক খেলাগুলি হয় সে সমস্ত খেলার অভ্যাসের জন্য বিভিন্ন নির্দিষ্ট স্থান রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই সমস্ত বড়ো বড়ো প্রতিষ্ঠান রয়েছে যেখানে ক্ৰীড়াবিদরা বিভিন্নভাবে খেলাধুলা অভ্যাস করতে পারে এবং সঠিক অভ্যাসের মাধ্যমে তারা তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে সঠিকভাবে মানে নিজেদের সেই সঠিকভাবে সঠিক স্থানে নিজেদেরকে উপস্থাপণ করতে পারে এই জন্য তারা নিত্য দিন খেলাধুলা অভ্যাস করে নির্দিষ্ট স্থানে এছাড়াও বিভিন্ন খেলার মাঠ রয়েছে যেখানে ফুটবল ক্রিকেট ইত্যাদি খেলা হয় যেমন কলকাতার ইডেন গার্ডেন রয়েছে যেখানে ক্রিকেট খে যেখানে ক্রিকেট খেলা হয়ে থাকে এছাড়াও আরো অনেক খেলা অনেক খেলার মাঠ রয়েছে বড়ো বড়ো যেখানে বড়ো বড়ো খেলাগুলি বড়ো বড়ো খেলা হয়ে থাকে এখানে বড়ো বড়ো গ্যালারি থাকে যেখানে ক কয়েক হাজার লোক বসতে থা বসতে পারে কিছু গ্যালারিতে প্রায় বারো বারো হাজার লোক বসতে পারে এবং এর থেকেও অনেক বড়ো গ্যালারি রয়েছে যেখানে প্রায় বাইশ হাজার লোক বসতে পারে এছাড়াও অনেক ছোট খাটো গ্যালারিও রয়েছে যেখানে প্রায় চার হাজার লোক বসতে পারে এর মধ্যে এই ছাড়াও আরো অনেক অনেকই রয়েছে যে বেশ সেগু যেগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য এই সমস্ত মা স্থানগুলিতে বিভিন্ন বড়ো বড়ো ইভেন্ট হয়ে থাকে এবং বড়ো বড়ো টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে এই সমস্ত খেলার মাঠে